খাদ্যের পরিপেক্ষিতে উত্তর ভারতীয় বন্য প্রাণীদের দুধ পনির ঘি এবং দইয়ের মতো গন্ধজাত পণ্য ব্যবহার তারা চিহ্নিত করা হয় খাবারগুলি প্রায়শই সমৃদ্ধ এবং ভারী হয় যেখানে প্রচুর গরম ভিত্তিক আইটেম যেমন রুটি এবং নান থাকে অন্য দিকে দক্ষিণ দক্ষিণ ভারতীয় ভাত মুসুর ডাল ব্যবহারের জন্য পরিচিত যেখানে ধোসা ইউডিল সাম্বরের মতো খাবারগুলি যে প্রধান নারকেল এবং তেঁতুল প্রায়শই দক্ষিণ ভারতে রান্নায় ব্যবহৃত হয়